আমার চাকরি জীবনে আমি পুলিশ হতে চায় কারণ ছোটোবেলা থেকে আমার পুলিশের চাকরিটা খুবই ভালো লাগে কারণ পুলিশের চাকরিটা হচ্ছে অ্যাকচুয়ালি বসে বসে ঠিক আছে ওটা কোনো হ্যাপা নেই অতটা তো এই চাকরি পাওয়ার জন্য আমি খুব অতিরিক্ত কষ্ট করছি যেমন সারা দিন রাত আমি বই পড়ছি সারা দিনরাত বই পড়ছি মানে যাবতীয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ যতটা কোশ্চেন আছে আমি সলভ করছি বসে বসে এবং ভোরেরবেলা করে আমি মাঠে যাচ্ছি প্রত্যেকদিন ভোরবেলা করে আমি ছুটতে যায় কেননা এই ছোটার কারণে আমার পরে মাঠ কম্পলিট করতে সুবিধা হবে সেই জন্য আমি এখন মাঠে যাই ভোরের বেলা করে তো সবার মনে প্রশ্ন উঠতে পারে যে পুলিশ হয়ে তুমি কী করবে পুলিশ হয়ে আমি কী করব চারিদিকে রাজনীতি এই যে পার্টি কত খুনাখুনি হচ্ছে অনেক খুনাখুনি হচ্ছে তার জন্য এটা আমি মানে দেশটাকে একটু রক্ষা করতে চাই তাকে আমি ছোটো থেকে ছোটো থেকে অনেক বড়ো হতে চাই সেই জন্য আমার পুলিশের চাকরিটা খুবই দরকার কেননা আমি অ্যাকচুয়ালি বলতে গেলে পুলিশের চাকরিটা আমার খুবই প্রয়োজন চারিদিকে যা খুনোখুনি হচ্ছে এদিক থেকে সুবিধা সবাইকে বাঁচানোর আমার একটাই আশা একটাই লক্ষ্য আমি দেশকে বাঁচাবো চারদিকে বোমাবাজি চুরি হচ্ছে সেসবগুলো রক্ষা করা পুলিশের কাজ ঠিক আছে তো সেওন্য আমি পুলিশের চাকরিটা করতে চাই